দীর্ঘ বাইকিং ভ্রমণে সুস্থ থাকার অনেকগুলো পদক্ষেপ নিয়ে আমাদের রাস্তায় বেরোতে হবে প্রথমত বিশ্রাম সম্পূর্ণ নিয়ে রাস্তায় বেরোনো উচিত কারণ বাইক যদি ধীর্ঘ সময় চালানো হয় ঝিম লাগে কিছুটা ক্লান্তি লাগে সেগুলো যেন একেবারেই না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত এবং বিশ্রাম সম্পূর্ণ নিয়েই একটি দূর জার্নির রাস্তায় বেরোনো উচিত এবং যদি নিজের শরীর সম্পর্কে সুস্থ রাখতে হয় তাহলে সুস্বাস্থ্যকর যে খাবার খাওয়া প্রয়োজন সেগুলোর দিকেও লক্ষ্য রাখা উচিত কেননা রাস্তায় বেরিয়ে সব জায়গায় আমরা ওয়াশরুম পাবো না এবং খাবার দাবারও গুণগত মান সম্পন্ন পাবো না তাই আমাদের সাথে সুস্বাস্থ্যকর খাবার এবং ঘরোয়া খাবার এবং শুকনো খাবার সাথে রেখে চলা উচিত এবং পর্যাপ্ত জল এবং ওআরএস লবণযুক্ত জল যেগুলো আমাদের শরীরে স্যলাইনের কাজ করে থাকবে সেগুলো রাখা অবশ্যকারী প্রয়োজনীয় জিনিস এবং বাইক চালানোর জন্য যে পর্যাপ্ত জিনিস যেমন ভালো ধরনের হেলমেট এবং প্রোটেক্টেড শ্যু গ্লাভস সমস্ত পরিধান করেই চালানো উচিত বলে আমি মনে করি এবং এটা আমার অভিজ্ঞতা ড্রাইফ্রুট খাওয়াটা সবচেয়ে উপযোগী রাস্তায় যত্র তত্র না খাওয়াটাই স্বাভাবিক এবং না খাওয়াটাও উচিত ভালোই অভিজ্ঞতা এই নিয়ে এবং দূরে বাইক চালানোর জন্য সবচেয়ে বেশি যদি আমরা ব্যথা অনুভব করে থাকি সেটা আমার নিজের জন্য হচ্ছে আমার বাঁ হাতের কবজি সবচেয়ে বেশি ব্যথা করে থাকে শিরদাঁড়াও সামান্য ব্যথা হলো সবচেয়ে বেশি আমার ক্ষেত্রে বাঁ হাতের কবজিটাই বেশি ব্যব ব্যথা হয়ে থাকে